হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন ও আচ্ছা আপনি কে বলছেন সিকিউরিটি গার্ড ও আচ্ছা আচ্ছা আচ্ছা ম্যাম আমারই ভুল হয়েছে আমি মানে এটা তো আমারই দেখা উচিত ছিলো তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্যবস্থা করবো আপনাদের জন্যই আপনারাই তো সারা রাত জেগে পাহারা দেন বলেই তো আপনার নিশ্চিন্তে ঘুমাতে পারি অবশ্যই ব্যবস্তা করবো ম্যাম আপনি চিন্তা করবেন না আপনাদের জন্য ক হ্যাঁ হ্যাঁ অবশ্যই হুম হ্যাঁ হ্যাঁ ম্যাম আরেকবা আরেকবার বলুন আচ্ছা আচ্ছা ম্যাম আমি কালকেই ব্যবস্থা করে দেবো ম্যাম আপনি চিন্তা করবেন না আমি আমি একটু আলোচনা করে নিই স্যারের সঙ্গে একটু আলোচনা করে আমি কালকেই আপনাদের ব্যবস্থা করে দেবো ও আপনাদের বেতন কতো চলছে ও আট হাজার চলছে তাই তো হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ এটা তো আমি মানে নিজের থেকে বলতে পারবো না তো আমি একটু স্যারের সঙ্গে আলোচনা করে নিই আলোচনা করে নিই তারপরে বলবো ঠিক আছে আর রাখুন তাহলে